হ্যাঁ আমি একজন সাধারণ হাউস ওয়াইফ তাছাড়া সারা দিন বাড়িতে কাজ করলেও আমার সবচেয়ে প্রিয় শখ সেলাই করা আমি সেলাই করতে খুব ভালোবাসি বাড়িতে আমার একটা সেলাই মেশিনও আছে আমি বিভিন্ন রকম জিনিসপত্র বাড়িতে তৈরি করি এবং সাজিয়ে তুলি ঘরকে সুন্দর্য করে তুলি আমার খুব ভালো লাগে তাছাড়া কাজের ফাঁকে ফাঁকে আমি সিরিয়াল দেখি সিরিয়াল দেখতে আমার খুব ভালোই লাগে আমি যখনই কাজ শেষ হয়ে যায় মনে মনে ভাবি কখন সিরিয়ালটা দেখবো সিরিয়াল দেখায় আমার একটা বিশাল ইন্টারেস্ট আছে আমি সিরিয়াল দেখি সেলাই শুধু যে বাড়িতে সেলাই করি তা নয় আমার সেলাই করতে এতোই ভালো লাগে বা আশেপাশে কারোর কোনো কিছু তৈরি করে দিতে এই ধরুন টেবিল ক্লথ বিভিন্ন রকমের উলের জিনিস আমি বাড়িতে তৈরি করি তৈরি করে ঘরটা সুন্দর্যও করে তুলি আর আমার সেলাই দেখে অনেকের ভালোও লাগে আশে পাশে বাড়িরা আমাকে দিয়ে যায় তৈরি করতে কুঞ্চিবস টেবিল ক্লথ আমি তাদের বানিয়ে দিই তারা খুব নাম করে এছাড়া আমার ছেলে মেয়েদের যা যা পোশাক পরাই আমি তো বাড়িতে তৈরি করেই পরাই আমার কেনার চেয়ে তৈরি করা পোশাকটা খুব ভালো লাগে কেন বলুন তো খুব ফিটিংস হয় গায়ে ঠিক বসে কেনা জিনিসটা অতোটা সুন্দর্য লাগে না এবং অতোটা গায়ে ফিটিংসও হয় না তাই আমি বাড়িতে তৈরি করেই পরাই কাজের ফাঁকে ফাঁকে সেলাই করাও যেমন ন্যাশা আর স্যালাই করতে করতে সিরিয়াল আমি একইভাবে দেখি এই দুটোই জিনিস আমার খুব প্রিয় এবং ছোটো থেকেও ভালোবাসি আমার আইবুড়ো লাইফ থেকে সেলাই করতাম এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে সেলাই শিখেছি স্যালাইটা আমার খুব প্রিয়